হ্যালো ড্রাইভার দাদা আমি আপনাকে বুক করেছিলাম অর্থাৎ আপনার ক্যাবটা বুক করেছিলাম অনেকদিন আগেই তো আগামীকাল আমাকে কলকাতা এয়ারপোর্টে যেতে হবে সেই কারণেই ফোন করেছি তো আগামীকাল আমি কলকাতার এয়ারপোর্টে যাব তো সেই কারণেই আপনি কটার সময় আসবেন যদি একটু বলেন তাড়াতাড়ি আপনাকে আসতে হবে সকাল সাতটার মধ্যে আপনাকে আসতেই হবে কারণ কি নাহলে আমি এয়ারপোর্টে ফ্লাইটটা মিস করবো আমাকে স ওখানে খুব শীঘ্রই পৌঁছোতে হবে সঠিক সময়ে আপনাকে আসতে হবে কারণ আমি আপনাকে অনেক দিন আগে থেকে বুক করে রেখেছিলাম লোকেশন আপনাকে পাঠিয়ে দেব আপনি সেই লোকেশনেই সাত সকাল সাতটার মধ্যে চলে আসবেন আগামীকাল অন্য কোথাও বুকিং করবেন না আমি তো আপনাকে আগে থেকেই বুক করে রেখেছিলাম ক্যাব ছাড়া অন্য কোনো কিছুতে যেতে পারব না বা তাড়াতাড়ি ওখানে পৌঁছোতে না পারার জন্য আপনাকে বুক করে রেখেছিলাম সেই কারণেই বলছি যে আপনি অবশ্যই কাল সকাল সাতটার মধ্যে ক্যাব নিয়ে চলে আসবেন আর বাড়ি আসতে অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করে নেবেন আমি আপনাকে হেল্প করবো এখানে আসার জন্য আর এয়ারপোর্টে আমাকে সঠিক সময়ে অও অবশ্যই পৌঁছে দেবেন আর খুব তাড়াতাড়ি চলে আসবেন সকাল সাতটার আগেই এলে খুব ভালো হয়